আমরা ধর্মীয় বই সাধারণত আমরা যেহেতু হিন্দু সেখানে হিন্দুদের আমাদের লক্ষ্মীর পাঁচালী আছে গীতা আছে ভগবত আছে রামায়ণ আছে মহাভারত আছে সেগুলো আমরা সাধারণত পড়ি কিন্তু অত মানে টানে আমরা অত শত মানে বুঝতে পারি সেগুলো আমরা পড়ি এবং তার থেকে আমরা অনেক জ্ঞান অর্জনও করি আর আমাদের ধর্ম সম্পর্কেও আমরা সেই ধর্মটাকে আরও যাতে ছোটদের আমরা সেই ধর্মে নিয়ে যেতে পারি মানে ভালোভাবে মনোনিবেশ করতে পারি তার জন্য আমরা সেই ধর্মের অনেক অনেক বিষয়ে তাদের সঙ্গে অনেক আলোচনাও করি আর মুসলিমদেরও মুসলিমদেরও কোরান শরিফ আছে যেটা তারা পড়ে তারা নামাজ পড়ে তারা তাদের ধর্মটাকেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাচ্চাদেরকে দিয়েও সেগুলো অনেক সময় পড়াশুনো করায় পড়াশুনো করিয়ে তাদেরকেও সেই ধর্মের অনেক কিছু শেখায় আর হিন্দুদেরও বাচ্চারা বাচ্চাদের থেকে বয়স্করা বেশি ধর্মটাকে নিয়ে একটু বেশি সমালোচনা করে বা তারা সেই সম্পর্কে অন্য ছোটদেরও জ্ঞান দেয় আমরা সেই থেকে অনেক জ্ঞান পাই আর এটার থেকে আমাদের প্রভাবিত বলতে যে আমরা এটাই বুঝি যে আমাদের সবারই ধর্মের মানে সবার সবার ধর্মের এর জন্য একটু সময় দেওয়া উচিত সেই ধর্মের বইগুলো আমাদের পড়া উচিত বা সেগুলোর থেকে আমরা অনেক যাতে ধর্মের সম্পর্কে কিছু জানতে পারি তার জন্য আমাদের সেগুলো পড়তে হয় হ্যাঁ এভাবে আমরা অনেক ধর্ম নিয়ে সমালোচনাও করি যেমন মুসলিমদের কোরান কোরান বই পড়ে মুসলিমরাও অনেক কিছু জানতে পারে আমরাও আমাদের গীতা ভাগবত মহাভারত থেকে অনেক কিছু জানতে পারি